হুম ভালো আছেন হ্যাঁ আছে কতোটা লাগবে ষাট টাকা করে আর কি পশুদের একটু খাওয়াতে মানে দাম বেড়ে গেছে তো খাওয়ার দাবার ওই জন্য আর কি ও তো জল দেওয়া আমার তো একদম খাঁটি না না আমারটা খাঁটি ওই জন্যে তো একটু দামটা বেশি জাল দেয়ে দেখবেন সর পড়বে আর ওনাদেরগুলো দেখবেন কিচ্ছু হবে না কতো লাগবে কবে চলে আসুন কখন আসবেন আচ্ছা ঠিক আছে কী কাজে লাগবে ও আমাকে নেমন্তন্ন করবেন না ও ও আচ্ছা না খাবো বসেও থাকবো আচ্ছা ঠিক আছে রাখছি আ তাহলে আপনি আসুন